নাচ একটা শিল্প যে শিল্প আমাদের দৃষ্টিকে আকৃষ্ট করে সেই দিষ্টি আকৃষ্ট উন্নতি সাধন হয়ে থাকে বিভিন্ন নাচের মাধ্যম দিয়ে তাহলে একটা শি একটা শিশু যখন একটা নৃত্য শিখে নেওয়ার পরই দেখা যায় সুন্দর পরিবেশন করতে পেরেছে তখন তার মধ্যে আমরা বুঝে নিই যে সে কিন্তু তার কিন্তু সে উন্নতি সাধন করছে তার মানে সেই প্রথম পাঠটা সে ভালোভাবে কিন্তু স দক্ষতার সঙ্গে কিন্তু অর্জন করেছে তাহলে সেই শিশুকে তখন আমরা ভাবি যে তার উন্নতির উপর আমরা কী করি না উন্নতি করাতেই আমরা কিন্তু ভালোবাসি একটা কথা আছে উন্নতির চাকা কিন্তু উন্নতির উপর কিন্তু গড়তে থাকে তাহলে স্বাভাবিক নিয়মে তাহলে এটা তো স্বাভাবিক স সামাজিক প্রথা সামাজিক নিয়ম এই সামাজিক নিয়মেই মাধ্যম দিয়েই কিন্তু কী হয়েছে না আমরা বড়ো হয়ে উঠি আর এই বড়ো হওয়ারই জন্যই আমরা কী করি না আমরা আমাদের শিক্ষককে যখনই শিক্ষক মহাশয় পাঠ আমাদের দিয়ে থাকে যখন পাঠটা স্বচ্ছন্দে আমরা করতে পেরে যাই তখনই শিক্ষককে আমরা বলতে হয় না বো শিক্ষকমশাই আপনা থেকেই বুঝতে পারে যে এ শিশু কিন্তু আরও উন্নতি করতে চাইছে তাহলে সেই শি শিক্ষকের মুখের ভাষা এবং আজ মো মুখের অজানা ভাষা আর শিশুর অজানা ভাষা এই দুটো ভাষাই কিন্তু কী করে না সাহায্য করে আমাদেরকে পরের পাঠ শেখানোর জন্য শিক্ষককে বলতে হয় না শিক্ষক মহাশয় তখনই আমাদের কী করে না উন্নতির বা বলতেস এই পাঠ কিন্তু দে দিয়ে থাকে আর যে কারণে কী করি না তখনই আমরা কী করি সেটাকে আস অধীর আগ্রহের সঙ্গে আমরা গ্রহণ করি